আমার পশু বলতে আমার বাড়িতে এখন একটি কুকুর আছে তবু যে সেটা বিদেশি কুকুর নয় আমাদের মতোন দেশি কুকুর রাস্তা থেকে তাকে ছোটোবেলায় আমার জেঠুরা নিয়ে এসেছিলো তো তারপরে তার যত্ন না করতে সে আস্তে আস্তে তাদের বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে চলে আসে তো তার সাথে এখন আমার আস্তে আস্তে অনেকটা ভালো বন্ডিং হয়ে যায় খুব ভালো বন্ধন কই রে আয় রে বললেই সে চলে আসে এতোটাই ভালো তো ওর আমি নাম দিয়েছি ভুলু তো ওকে যখনই ভুলু বলে ডাকি তখনই এসে সাড়া দেয় ওর যে ছোটোখাটো মানে অভ্যাস মানে ও যেরকম করে এগুলো কিন্তু সত্যি খুব ভালো লাগে আর ওগুলোর জন্যই ওকে আমি খুব ভালোবাসি তবে ও প্রচুর ভুল ভালও করে আমার জুতো নিয়ে ছিঁড়ে দেয় জুতো পেলে ও আরেকজন যদি কাউকে পেয়ে যায় তাহলে আমার জুতো ছিঁড়ে দেয় সেগুলোর জন্য ও মারও খায় আমার কাছে এই রকমই একটা মিষ্টি সম্পর্ক ওর আর আমার মধ্যে আছে ওর সাথে আমার সময়টা অনেকটা কেটে যায় আমি যখন বাড়িতে থাকি তখন ও আমার পায়ের সামনে এসে বসে বসলে ওর গায়ে যদি একটু বুলিয়ে দিই হাত বুলিয়ে দিই তো তখন ও অনেকটা রিল্যাক্স করে অনেকটা ভালো থাকে ও ঘুমিয়ে যায় তখন তো ওই জিনিসগুলো আমার সত্যি খুব ভালো লাগে